হ্যালো হ্যালো হ্যাঁ ভালো আছেন তো হুম হ্যাঁ ভালো আছি আমি বিদ্যাসাগর স্কুল থেকে বলছিলাম বুঝতে পারছেন তো হ্যাঁ ওই স্বাধীনতা দিবস নিয়ে একটু আলোচনা ছিল আর কি যে আপনাদের ওইখানে কীভাবে কী করছেন সেই জন্যই জানছিলাম আর কি আমাদের স্কুলে ভাবছি এবছর মেয়েদের একটা লাইন করবো ছেলেদের একটা করবো কারণ ছেলেরা সাদা জামা নীল প্যান্ট কেউ কেউ ধুতি পড়বে হয়তো ভাবছি যে ধুতি পরিয়ে যেমন গান্ধিজী কাউকে মাতঙ্গিনী হাজরা এরকম সাজানো যায় কি না একটা বড়ো পতাকার যেটা আমাদের পঁচাত্তর মিটার ভাবছি আর কি সেরকম একটা পতাকা দেবো ভাবছি হাতে মেয়েদের শঙ্খ দেবো দিয়ে একটা যেমন প্রভাত ফেরি করানো যায় সেরকম একটা প্রভাত ফেরিরই ব্যবস্থা করবো আর কি আচ্ছা আচ্ছা আমরাও ওরকমই ভেবেছি এবারে বাকিটা এবারে বুঝতে পারছেন তো সব বাচ্চাদিকেও একটু মিটিংয়ের মধ্যে বলতে হবে আর কি আর আমাদের তো এখানে তো একটা তো সেই প্যারেডের একটা ব্যবস্থা থাকে প্যারেড করে বাচ্চারা আর কি তাতে হচ্ছে বাজনা থাকে আমাদের নিজেদেরই স্কুল থেকে তো ছেলেগুলো ড্রাম বাজায় এবারে সেই জন্যে ভাবছি যে কিছু ছেলে থাকছে তারা প্যারেডও করবে এবারে লাইন দিয়ে কিছু মেয়েকে শঙ্খ দিয়ে দেবো তাদেরকে বলবো লাল পাড় সাদা শাড়ি পরে আসতে কিছু ছেলেদেরকে প্যারেডের জন্য দিচ্ছি কিছু ছেলেকে পতাকাটা ধরার জন্য দিচ্ছি তার সঙ্গে মেয়েছেলে মিশিয়েই রাখবো আর বাচ্চাদিকে সবসময় আগের দিকে দেবো ঠিক আছে হ্যাঁ এটাই ভালো হবে বলুন হুম আর সবারই একটা ড্রেস কোড থাকা ভালো কারণ হচ্ছে বিশেষ করে ধরুন একই রঙের হলে ভালো হতো সাদায় লালে বা সাদা লালে মেয়েরা শাড়ি পরুক না আর বা সাদায় নীলে আমাদের তো সাদা নীল আচ্ছা আচ্ছা সাদা নীলটাই ভালো হবে না ঠিক আছে তাহলে ওই সাদা নীলেরই দেখি না আপনারাও তাহলে ঐভাবেই করুন আর একসঙ্গে তাহলে দেখা হয়তো হবে টার্নিংটা যে আমাদের মেন রাস্তার যে মোড়টা আছে আমরা তো ওই রাস্তাটা হয়ে স্কুলটাকে গোল করে ঘোরাবো আপনারাও তাহলে ওই ধার থেকে আসবেন আপনারা ঐ ধার থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ওইখানটায় তাহলে যেখানটায় ওই পাঁচ মাথার মোড় আছে না ওইখানটাতে তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ওখানটায় দুটো স্কুল থেকে যারা সব বাচ্চাগুলো থাকছে ওইখানটাতে সবাই মিলে একসঙ্গে কিন্তু কিছুক্ষণ প্যারেড বলুন শঙ্খ বলুন গান বলুন ওখানটাতে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে অনুষ্ঠানটা আমরা করবো রাস্তাতেই ঠিক আছে তাহলে ওই কথাই থাক আর আমাদের তো একদিন মিটিং ডাকা হচ্ছে সেই মিটিংয়ে তাহলে জানাবো

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ